হ্যালো ম্যাডাম বলছি যে কলেজের হচ্ছে অনুষ্ঠানের জন্য ফাংশান মানে যে আছে তো এর জন্য তো কুমার শানুকে তো আনবো তা সেই জন্য মানে ছাত্রদের কাছ থেকে টাকাটা মানে পয়সা তোলা হয়ে গেছে চাঁদা তোলা তো এইটার জন্যে শিক্ষকদের কাছে কিছু শিক্ষকদের কাছে কিছু চাঁদার জন্যে বলছিলাম কত টাকা যত টাকা মানে পারবেন আমাদের তো এই নব্বই হাজার বাজেট ওই দু লাখ টাকা মতন হবে হ্যাঁ বাজেট দু লাখ টাকা এবারে সব ঠিক থাকলে হ্যাঁ দশ হাজার টাকা দিলে তাও একটু মানে আরও স্যার ম্যাডামদের একটু তো বলতে হবে না সেই জন্য আপনার কাছে কল করা সেটা আপনি সেটা আপনি একটু ফোন করে জিজ্ঞাসা করলে ভালো হতো না না এখন শুধু প্যাণ্ডেলের টাকাটা দেওয়া হয়েছে আর ওই জেনারেটারের টাকাটা দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো সব হয়ে গেছে এগুলো সব হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো হয়ে গিয়েছে ওই সব মানে শুধু যাবো গিয়ে টাকা দেবো আর নিয়ে চলে আসবো সব মানে রেডি হয়ে গেছে হ্যাঁ এর জন্য হ্যাঁ এর জন্য প্রাইজ আছে

হ্যাঁ আপনি ফোন করে আপনি ফোন করে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নিন আমার সব রেডি আছে শুধু ওইটাই বাকি ছিল হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ